আপনাদের কাছে যেসব খাবারগুলি আমি অর্ডার করেছিলাম সেই খাবারগুলি আমার ঠিকানা পান ফবন নদিয়া এখানে আসতে কতক্ষণ সময় লাগবে তার একটা আনুমানিক সময় আমি জানতে চাইছিলাম কারণ আপনাদের ওইখান থেকে আমাদের এইখানে আসতে কতক্ষণ সময় লাগে সেই মতো আমরা অপেক্ষা করব বা আমাদের ছেলেমেয়েরাও সেই মতো অপেক্ষা করে থাকবে